হ্যাঁ আমি বিদ্যুতের ব্যাপাতে সম্পর্কে সচেতন কারণ আমার কিছুদিন ঘরে কিছুদিন আগেই আমার ঘরে একটা বিদ্যুৎ পড়েছিলো ওর ফলে আমাদের ঘরের সব কিছু উড়ে গেছিলো টিভি ফ্যান সবকিছু উড়ে গেছিলো তো ওখান থেকে আমরা আমি শিখেছি যে যখন বিদ্যুৎ পড়বে বিদ্যুৎ চমকাবে তখন টিভির প্লাগ বের করে রাখা তারপরে ফ্যান বন্ধ করে রাখা তারপরে যে যদি কিছু তার জলের সাথে সম্পর্ক আছে ওই তারটা যেন না ছোঁয়া